আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে পারি তাহলে আমি দার্জিলিং ঘুরতে যাবো কারণ দার্জিলিং আমার অনেক পছন্দর একটা জায়গা এবং আমরা অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম দার্জিলিং যাওয়ার কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রায় সবাই অনেক চা খেতে পছন্দ করে যেমন আমাদের বাড়িতে দার্জিলিং টি ইউস করা হয় এখনো পর্যন্ত এটি একটি বিশেষ কারণ দার্জিলিং যাওয়ার যে দার্জিলিং গিয়ে আমরা চা পাতা আনতে পারবো চা বাগান দেখতে পারবো ঘুরতে পারবো পাহাড় দেখতে পারবো এবং তাছাড়াও আমরা শীতকালে দার্জিলিং যেতে চাই কারণ শীতকালে দার্জিলিংয়ের যেই দৃশ্যটা শীতকালে যেভাবে বরফ পড়ে যেভাবে রাস্তা দিয়ে ঘোরা হয় আমরা সেই দৃশ্যটা উপভোগ করতে চাই সেই কারণেই আমি দার্জিলিং ঘুরতে চাই ঘুরতে যেতে চাই এবং শীতকালে যেতে চাই তাছাড়াও আমরা পাহাড় দেখতে বাগান দেখতে এগুলো খুবই পছন্দ করি তাই তাই আমরা দার্জিলিং ঘুরতে যেতে চাই এবং আমি দার্জিলিং ঘুরতে যাবো